হ্যাঁ আমি ফার্নিচারের দোকানি তরুণদা বলছি বলুন

হ্যাঁ আচ্ছা বলুন আপনি কি নতুন আপনার কেমন কী ধরনের কী জন্য ফার্নিচারটা চাই সেই অনুযায়ী আমার সাথে কথা বলুন যে হচ্ছে নতুন বাড়িতে লাগাবেন না কি আমার কাছে দু রকমের পাওয়া যায় আর কি যদি নতুন বাড়ি করে থাকেন তারও সমস্ত রকম ফার্নিচার দেওয়া হয়

দেখুন যদি হচ্ছে হচ্ছে খাট কেনেন না বক্স খাটগুলো তিরিশ হাজার টাকার ওপরে সবগুলোই পড়বে কিন্তু মিনিমাম চল্লিশ আর আলমারিগুলো আমি তিরিশের মধ্যে আরে দেখে করে দিতে পারি যদি একসাথে এতগুলো নেন তখন কিছু ছাড় টাড় দিয়ে আমি দেখে সব কিছু করে দেবো আর কি যেহেতু এতগুলো একসাথে নেবেন বলছেন একটা ঘরের জন্য তাও কটা লাগতে পারে কমসে কম ও আচ্ছা তাহলে আপনি আমার দোকানেতে আসলে ভালো হয় তাহলে ঠিক মতো আপনাকে জিনিসগুলোও দেখিয়ে দেবো দেখিয়ে একদম এ আপনাকে একটা সুবিধা দিতে পারি আমরা সব আপনার বাড়িতে পৌঁছে দেবো জিনিস সব ও আচ্ছা বাড়িতে থেকে তা সেটাও আমি করিয়ে দিতে পারি আমি লোক পাঠিয়ে দেবো তারা একদম সমস্ত কিছু আপনি যেরকম বলবেন সেই মতো করে দেবে হ্যাঁ আমি তো নিজে যাবই প্রথম দিন দেখতে তারপর এবার আমার হচ্ছে এখানে যে মিস্ত্রি রয়েছে আসল হেড মিস্ত্রি সে গিয়ে সমস্ত কিছু আপনি তাকে বলে দেবেন যে কীভাবে কী করতে হবে আরে সে সেই মতো আপনাকে দেখিয়েও দেবে যে কোনটা করলে সুবিধা হয় সেই মতো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কালকে বিকেলে আমার দোকানেতে ঠিক আছে রাখছি তাহলে